হ্যালো আমি বলছিলাম যে আমি ঝাড়গ্রাম থেকে বলছিলাম তো ঝাড়গ্রামে এটা কি বইয়ের দোকান হ্যাঁ বলছিলাম আপনার কাছে কি সমস্ত রকম বইই পাওয়া যায় আচ্ছা বলছিলাম আপনি কি পুরনো বই কিছু রাখেন আচ্ছা বলছিলাম যে রামায়ণ মহাভারত এই বই পুরনো বইগুলোর উপর কত পার্সেন্ট ছাড় আছে আচ্ছা এবং বাচ্চাদের যে সমস্ত বইগুলো আছে ওই আবৃত্তির বই হয় যেগুলো গল্পের বই সেরকম বইয়ের উপর কীরকম ছাড় আছে হ্যাঁ আচ্ছা আপনি হচ্ছে দোকান কত দিন কোন কোন দিন খোলেন আর কোন কোন দিন বন্ধ রাখেন হ্যাঁ আচ্ছা কোন টাইম খোলা থাকে আর কোন টাইমগুলোতে বন্ধ থাকে আচ্ছা তাহলে আমি দেখি আজকে বিকেলে একবার আপনার দোকান যাব পুরনো কিছু কালেকশান আমি নেব যাতে একটু ছাড়টা বেশি পাই হ্যাঁ আচ্ছা আপনি তাহলে যখন থাকবেন আমাকে একটু কল করে নেবেন না হলে আমি আপনাকে একটু ফোন করে নিয়ে বিকেলের দিকে যাব আপনার কাছে ঠিক আছে তাহলে এখন রাখলাম